হ্যালো হ্যাঁ নেটের প্রবলেমের জন্য হচ্ছে আমি স্কুল থেকে বলছিলাম স্কুল থেকে তা তুমি কি স্কুল আসবে না

হ্যাঁ তুমি স্কুল আসছ না যে ব্যাপার কী তোমার হ্যাঁ হ্যাঁ তো তুমি স্কুল কবে থেকে আসছ না না ওটার জন্য বলছিলাম যে তুমি স্কুল আসছ না তো ওটার জন্য তোমার তোমাদের সামনে এক্সামও স্টার্ট হয়ে যাবে তুমি রুটিনগুলোও নিলে না ইয়েগুলোও দেখলে না ফর্ম ফিল আপও হয়নি হ্যাঁ না মাথায় থাকলে হবে মাথায় থাকলে দেখা করতে হবে না শুধু মাথায় রাখলে হবে জিনিসগুলোন

পরীক্ষার আপগ্রেড হ্যাঁ পরীক্ষার আপডেট তোমাকে দিয়েই দেবো তুমি কি গ্রুপে অ্যাড আছ আছ্ আচ্ছা তোমার ফোন নাম্বার এটাই ফোন নাম্বার এটাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে অমিত স্যারকে বলে তোমায় গ্রুপে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর তোমার হ্যাঁ আর তোমার পরীক্ষার ব্যাপারটা কী তুমি কি পরীক্ষা দেবে না হ্যাঁ তো তোমাকে তার আগে তো তার জন্য স্কুল এসে দেখা করতে হবে না ঠিক আছে তুমি কাল এসে দেখা করো আমার সাথে ঠিক আছে